হ্যাঁ বল বল বিশ্বজিৎ ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি তারপর ওই এই আমি তো ঘরেই আছি তুই কোথায় আছিস আচ্ছা আমি তো ভাবছি ঝাড়গ্রামে নয়নদার কোচিং ক্লাসে ভর্তি হবো তুই কি ভর্তি হবি ওখানে ডিটেলসে বলতে দেখ ওখানে মাসে মাত্র পাঁচশো টাকায় কোচিংটা হবে আর ওখানে সব বিষয়ে পড়ানো হয় তাছাড়া আমাদের যেসব সহপাঠি যেমন দেবলিনা বিধান ওইসব সবই ওইখানে পড়ে তাই তাছাড়া ওই কোচিং ক্লাসের খুবই ভালো রেজাল্ট হ্যাঁ কবে যাবি বল তাহলে ওই পরের মাসে কুড়ি তারিখের দিকে চল পরের মাসে কুড়ি তারিখের দিকে মোটামোটি যাবো চ ওই পাঁচশো টাকাই ফি বেশী ফি নয় মাত্র পাঁচশো টাকাই ফি সব বিষয়েই পড়ানো হয় সকাল সকাল বিকাল দুবেলাই কোচিংটা হয় আমরা শুধু সকালে যাবো কারণ এতো দূর থেকে যাতায়াত করাটা মুশকিল হয়ে যাবে না কি হুম আর ও ওই কোচিং ক্লাসে নাকি থাকারও ব্যবস্থা আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ ঠিক আছে হুম